আমি হিন্দু ধর্মের বাঙালি জাতীর সন্তান আমার জন্ম হওয়ার পর আমার যখন জ্ঞান হয় তখন থেকেই আমার বাবা মা এবং আমার পরিবারের সকল গুরুজনরা শিখিয়েছে গুরুজনদের কীভাবে শ্রদ্ধা ও সম্মান করতে হয় এবং সমাজে ও পরিবেশের সঙ্গে কীভাবে আচার আচরণ করতে হয় এবং আমি আমার গুরুজনদের কাছে সেটা লক্ষ্য করেছি এবং আমি জন্মানোর বা পর আমাকে প্রথমে স্কুলে তারপরে হাই স্কুল তারপরে কলেজে তারপরে পরের পর ধাপ বাই ধাপ আমার স গুরুজনরা আমাকে শিক্ষাদান করিয়েছেন এবং আমি তাদের দেখেস্ দেখেছি যে তারা কীভাবে কোনো অনুষ্ঠান ঘরে বা কোনো জায়গায় যেতে হলে কীভাবে তারা এ তাদের সাংস্কৃতিকভাবে যায় কোনো একটা বিয়ে বাড়িতে গেলে তার জন্য সেরকম ড্রেস পরে যায় এবং কোনো একটা শ্রাদ্ধ ঘর গেলে সেরকম তার জন্য পোশাক আশাক পরে যায় বা কোনো একটা পুজো ঘরে গেলে সেখানে গেলে আমরা প্রথমে পুজোর ভে থালা নিয়ে যাই এবং থালা নিয়ে যেয়ে সেখানে মন্দিরে রেখে সেখানে প্রণাম করি এটা আমাদের এর পূর্ব পুরুষ বা আমাদের গ্রামে সকলেই করে এসেছে এটা আমাদের সামাজিক সাংস্কৃতি এবং আমরা বাঙালি জাতি আমরা বাঙালি জাতির সমস্ত নিয়ম মেনেই পরের পর সমস্ত কাজ করে থাকি